আমাদের ঝাড়গ্রামে রাজার বাড়ি বলে একটি পর্যটন কেন্দ্র আছে এইটি একটি ঐতিহাসিক জিনিসে এখানে ঐতিহাসিক বাড়ি এখানে আগে রাজা রাজারা বাস করতো এই বাড়িটি এখনো এমনভাবে রাখা হয়েছে যে এইটি একটি পর্যটন কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয় এখানে নানান জায়গা থেকে নানান লোকেরা এখানে দেখতে আসে এই রাজার বাড়িটিকে এই বাড়িটি দেখতে যতোটি সুন্দর এর ভেতরটি ততোটি মনোরম পরিবেশে দেখে যেন মুগ্ধ হয়ে যায় মনে হয় যেন বারবার এই জায়গাটিকে দেখতে যাই এটি মনে হয় যেন একটি দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে তাই আমি ঝাড়গ্রামের বাসিন্দা হয়ে ওই রাজার বাড়ির জন্য খুবই আমি আনন্দ ভোগ করি